আমার গ্রামের বেশীরভাগ লোকই এখনও সেই আগের পদ্ধতিই অনুসরণ করে চাষের কাজে যেমন আগে গরুতে টানা লাঙল দিয়ে চাষ করতো এখনও তারা সেভাবে চাষ করে লাঙল কোদাল দিয়ে মাটি কোপায় নিজের হাতে কাস্তে দিয়ে ধান কাটে পেস্টিসাইডের জায়গায় সেখানে গোবর সার ব্যবহার করে পাটা দিয়ে ধান ঝাড়ে এই এইসব পদ্ধতি তারা অনুসরণ করে